শুরু থেকে শেষ পর্যন্ত কোনো নতুন আর্টওয়ার্ক আমি তৈরি করতে যাই যার পদ্ধতি হচ্ছে গিয়ে সবার প্রথমে আমি কোনোরকমের আইডিয়া বা ইন্সপিরেশন খোঁজার চেষ্টা করি সেটা আমার একার না সেটা সবার পদ্ধতি তো ওইটাকে নিয়ে ভাবনা চিন্তা করার পর ভাবতে হয় যে সেটাকে কীভাবে এক্সিকিউট করব বা কীভাবে সেটাকে তুলে ধরব তার পরে ওইটার একটা রাফ স্কেচ করা হয় যদি স্কেচটা পছন্দ না হয় সেটাকে আবার করা হয় মানে সেটা একটা লম্বা প্রসেস তো সেটা কমপ্লিট করার পর গিয়ে আমি সেটাকে এক্সিকিউট করা শুরু করি মানে সেটা নিয়ে আঁকাঝোকা শুরু করি তো সেটা করতেও মিনিমাম ছ সাত মাস সময় লাগে আর সেই সময়ের মধ্যে সেটা হয়তো কিছু চেঞ্জ করতে হলো বা যে ক্যানভাসটায় বানাচ্ছি ওই ক্যানভাসটা হয়তো পুরো ভুল হয়ে গেল তো ওইটাকে ফেলে দিয়ে নতুন একটা ক্যানভাস শুরু করতে হলো এটা একটা সিম্পল পদ্ধতি এটা আমি একা না এটা সবাই ফলো করে